হ্যালো হ্যাঁ বলো

একজন অ্যালাউ আছে

না একটু বেশি পড়বে তোমাদের হচ্ছে এক্সটা খরচে মোটামোটি দুশো টাকা ধরে রাখো আর তোমাদের আটশো টাকা ধরা হয়েছে আর গার্জেন গেলে বারোশো টাকা পড়বে তার জন্য এক্সট্রা কিছু দিতে হবে ওই শখানেক টাকার মধ্যে হলেই ভালো হয় কারণ আমাদেরও অনেকটা দূরে নামিয়ে দেবে তো তোমাদের যেহেতু একটু ভিতরে তো টিফিন ধরো তিনবার একবার না দুপুরের খাবার আর সকালে যাওয়ার সমায় একবার টিফিন আসার সমায় একবার টিফিন লাঞ্চে যেমন যা হয় আরকি সকালে ডি ডিম পাউরুটি কলা এক